হ্যাঁ আমার প্রিয় কবি আছে সেটা হলো কাজী নজরুল ইসলাম তিনি আমার কাজী নজরুল ইসলামকে খুব ভালো লাগে এবং তার কবিতাগুলো পুরো অকল্পনীয় মানে তার কবিতায় যে বিদ্রোহের ভাষা ফুটে উঠেছে সেটা কোনো কবি সেইভাবে ফুটিয়ে তুলতে পারেননি এখনও পর্যন্ত আমাদের আরও কবি অনেক লেখক কবি আছেন আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর মধুসূদন দত্ত আরও অনেকেই আছে যারা ভালো ভালো কবিতা লেখে প্রকৃতির বিষয়ে হ্যাঁ প্রকৃতিকে নিয়ে কিন্তু আমাদের যে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তিনি যখন কারাগারে বন্দী ছিলেন তখনও তিনি কারাগারে বসেও কবিতা লিখেছিলেন কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কর রে লোপাট রক্ত এরকম লাইন আমার মনে নেই আর কিছুটা মনে আবছা আবছা মনে আছে এবার আমার ব্যক্তিগত মতে আমার কাজী নজরুল ইসলামের যে বিদ্রোহী কবিতা সেই সবগুলো পড়লে গায়ে শিহরণ দিয়ে ওঠে এবং গায়ের লোম খাড়া হয়ে যায় এমনও তার কবিতা এবং কাজী নজরুল ইসলাম খুবই মানে ভালো বুঝতেন সমাজকে তখনকার সমাজ চেতনাকে তিনি প্রখরভাবে তার কবিতার মধ্য দিয়ে তুলে ধরেছেন পাঠকদের সামনে যেভাবে তিনি কবিতাগুলো লিখেছেন সেই কবিতা পড়লেই বোঝা যায় যে তখনকার পরাধীনতার যে চিত্র সেটা কীভাবে এ তিনি লিখেছেন এবং তার কবিতার মধ্য দিয়ে ফুটে উঠেছে এই তার পরে তার আরও কবিতা আছে যেরকম মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান হিন্দু যাহার নয়নমণি মুসলিম তার প্রাণ বা মুসলিম তার হিন্দু তাহার প্রাণ এবার এইসব যে কবিতা তিনি লিখেছেন মানে সবাইকে একতাপূর্ণ করে তোলার জন্য এবং এই কবিতার বিশ্লেষণ করতে গেলে অনেক বড় হয়ে যাবে এবার তার যে এই অকল্পনীয় কবিতা তার যে সমাজের বিরুদ্ধে তৎকালীন অত্যাচারিত সমাজের বিরুদ্ধে যে তিনি এই রুখে দাঁড়িয়েছিলেন তাঁর লেখার মাধ্যমে তার বলার মাধ্যমে কবিতা বলার মানে লেখা কবিতা লেখার মাধ্যমে তিনি সেই এই পরাধীনতার পরাধীন ভারতের ভারতকে উন্মোচিত করেছেন কীভাবে তখন মানুষের ওপর সাধারণ মানুষের উপর অত্যাচার হতো এবং কীভাবে কী হতো সেগুলোও তিনি ফুটিয়ে তুলেছেন খুব সুন্দরভাবে তার কবিতার মাধ্যমে এই জন্য আমার ব্যক্তিগত মতে কাজী নজরুল ইসলামকে আমি স্যালুট জানাই এবং তিনি যে এত সুন্দরভাবে এই আমাদের সামনে তখনকার আর পরাধীনতার তার যে দৃশ্য সেটাকে ফুটিয়ে তুলেছেন এবং তার যে বিদ্রোহী ই কবিতা যেগুলি পড়লে আমাদের মনে জোশ আসে বা তখনকার যে যুবক ছিল তাদের মনের শিরায় রক্তের শিরায় শিরায় আয় আয় পরাধীনতার তার যে শৃঙ্খল সেটাকে ভেঙে ফেলার যে উদ্যোগ যে এ তার যে বলার যে উদ্যোগ সেটাকে সেই মানে তখনকার যুব সমাজকে তিনি ই তখনকার যুব সমাজকে তিনি উদ্বুদ্ধ করেছেন এবং যুব সমাজকে প্রেরণা দিয়েছেন যে কীভাবে তারা ওই পরাধীনতার শিক শৃঙ্খলটাকে ভেঙে ফেলে ভারতকে মুক্ত করবে ভারতকে পরাধীনতার হাত থেকে পরাধীন করবে ভারতকে কীভাবে কীভাবে স্বাধীনতা কোর আনবে পরাধীনতার হাত থেকে কীভাবে স্বাধীনতা আনবে সেইটাকে তিনি ভালোভাবে তার কবিতার মধ্য দিয়ে এ প্রচার করেছেন এবং তখনকার যুব সমাজকে প্রেরণা দিয়েছেন এবং মদত দিয়েছেন সাহস জুগিয়েছে কীভাবে তারা বা ভারতকে স্বাধীন করবে এবং কীভাবে তারা ইংরেজকে ইংরেজদের এর সাথে লড়বে এইভাবে তিনি আমাদের যুব সমাজকে প্রেরণা দিয়েছেন তিনি আমাদের এই মানে কী বলে তিনি যদি সেই কবিতাগুলো না লিখতেন তাহলে কিন্তু ও সেই বিদ্রোহী ভাবটা কিন্তু যুবকের মনের ভিতর আসত না এবং এরকম হতো না তাই আমি আমার আর দিক থেকে আমি কাজী নজ ইসলামকে খুব সুন্দর একজন লেখক বা কবি হিসাবে মানি